প্রযুক্তির কারণে বিভিন্ন রকমভাবে আমাদের বিনোদন বদলে গেছে কারণ আগে আমরা বিভিন্ন রকম রেডিওতে সাদা কালো টিভিতে গান শুনতাম ভিডিও দেখতাম কিন্তু সেটা এখন আর হয় না এখন আমার ফোনের মাধ্যমে সব কিচু দেখতে পাচ্ছি কাম্পিউটারের মাধ্যমে সেটা সব কিছু দেখতে পাচ্ছি এটা আগে যেমন ছিলো যে সেটার একটা যে যেমন প্রতিটা মানুষের না পাওয়ার জিনিসের প্রতি বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা সেটা আমাদের নিজেদের কাছে মোবাইল ছিলো না টিভি ছিলো না রেডিও ছিলো না হয়তো সব দশটা বাড়ি মিলে একটা রেডিও ছিলো তখন সেটা শোনার জন্যে ভীষণ একটা আগ্রহ ছিলো যে আমাকে ওই টাইমে যেতে হবে এই নাটক হবে এই গান হবে শোনার জন্যে এবং যখন সাদা কালো টিভিতে ছিলো তখন আমরা মহালয়া দেখার জন্য চলে যেতাম অন্যদের বাড়িতে কারণ আমাদের কাছে সেইটা না পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা প্রবল ছিলো কিন্তু ফোন হওয়ার কিন্তু সেই সেই মুহুর্তটা সেই অনুভূতিটা ছিলো অসাধারণ কিন্তু এখন সব কিছু হাতের কাছে আসার ফলে এখন আর তেমন কোনো আগ্রহ থাকে না এখন আর ভোর পাঁচটায় উঠে মহালয়া দেখার দেখার যে সেই ইচ্ছে বা আগ্রহই থাকে না যেটা আগে ছিলো এখন আস্তে আস্তে যেমন মানুষ যেমন বদলেছে তেমন প্রযুক্তিও বদলে যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তো বিনোদন আর স বিনোদন যে জিনিসটা সেটাও এখন বদলে যাচ্ছে আগের যে মহালয়া আমরা দেখতাম সেটা দেখার জন্য ভোর পাঁচটায় উঠে চলে যেতাম সেটা দেখার প্রতি কী আগ্রহ ছিলো যখন যখন দুর্গা ঠাকুরের হুঙ্কার শুনতাম মহিষাসুরের গর্জন শোনা যেতো তখন গা শিউরে উঠতো কিন্তু এখন এসে এখন এই মোবাইল ফোন মোবাইল ফোন কালার টিভি আসার ফলে এখন যে রামায়ণ তা দেখতে গেলে না গায়ে শিউরে দিয়ে ওঠে না সেটা চোখের কোণে জল এনে দেয় বর্তমান সময়ে আমরা এই রকম এমন একটা প্রযুক্তির মধ্যে চলে এসছি যা আমাদের হয়তো না শুনলে নয় তাই শুনতে হয় কিন্তু নতুন করে কোনো আগ্রহ সৃষ্টি করে না আর তাই আমারকে বলতেই হয় যে বর বর্তমান সময়ের থেকে আগেরকার সেই সময়টাই ছিলো আমাদের কাছে সাদা কালো হলেও সেটাই আমার কাছে বর্তমান সময়ে রঙিন রঙিন সেই সময়টাই আমার কাছে একটা অদ্ভুত মানে সেই সময়টা সেই স্মৃতি আমি আজও মনের মঞ্জিতো রয়েছে এবং আমার সেটা সারা জীবন ভালো লাগবে এবং সেই স্মৃতি বয়ে আমি সারা জীবন চলতে চাই আগেকার মহালয়া আমি কক্ষনো ভুলতে পারবো না পারবো না এবং তখনকার দিন দিনগুলোই যেন মনে হয় সব থেকে বেশি রঙিন